হ্যাঁ ব্যাঙ্ক থেকে একটা ভয়েস মেসেজ পাঠানো হয়েছে দু তিন দিন ধরেই দেখছি জিনিসটা কিন্তু আমি টাইমেরভাবে সেটা ঠিকমতো রেক্টিফাই করতে পারছি না তা আমার ওই গ্যাসের যে সাবসিডিটা আছে সেটা ঢুকছে না আমার ঠিকভাবে তাো তার জন্য আমার আধারের কিছু প্রবলেম দেখাচ্ছে হয়তো আধার লিঙ্কটা করানো নেই বা কিছু তা আমি সামনেই সপ্তাহের দিকে গিয়ে আমি সেটা আপডেট করে নেবো তা তার জন্য যা যা ডকুমেন্টস দরকার আমি সেগুলো সবই নিয়ে যাবো যাতে আমার ভর্তুকিটা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকতে সুবিধা হয় তা সেই দিকে আমি লক্ষ্য রাখছি যাতে কোনো প্রবলেম না হয়